আমাদের স্কুলে প্রায়ই খেলাধুলা হয় প্রায় সারা সপ্তাহই হয় তার মধ্যে শনিবার রবিবার একটু বেশি করে খেলাধুলা হয় যেরকম ফুটবল আছে ক্রিকেট আছে এরকম সব ধরনেরই খেলাধুলা শেখানো হয় এবার খেলাধুলা শেখানোর জন্যে অনেক টিচারও আসে তারা খেলাধুলা শেখায় এরপর আমাদের এখানে শিলিগুড়িতে একজন ক্রিকেটার আছে যার নাম ঋদ্ধিমান সাহা তিনি একজন বড়ো ক্রিকেটার এবার ওনারও প্রচুর পয়সা উনি হচ্ছে এই কিছু দিন হলো অবসর গ্রহণ করেছেন দু তিন দিন আগে এবারে ওনার প্রচুর নাম ডাক চারদিকে ওনার প্রচুর পয়সা আর এখন এরকম যদি সবাই কিছু লোক এসে সবাই এরকম ক্রিকেট শেখায় কি ফুটবল শেখায় ত সকলেরই ভালো হয় এরকমভাবে কী ভালো লাগে